আমার প্রিয় লেখক হচ্ছেন শেখর বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত বই পলাশী থেকে পার্টিশান এই ইতিহাস বইটা আমার খুবই পছন্দের এবং লেখক হিসাবে তিনি খুবই ভালো এবং এই ইতিহাস বইতে আমি আমাদের ভারতের ইতিহাসের পলাশীর যুদ্ধের সময় থেকে একদম যখন ভারত ভাগ হল সেই সময় পর্যন্ত সমস্ত রকম ইতিহাস জানতে পারি যেখানে কেনো পলাশী যুদ্ধ হয়েছিলো কেনো নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত হতে হয়েছিলো পরবর্তী সময়ের বক্সার যুদ্ধ সেখানে মিরকাশিম কেনো পরাজিত হলেন এবং কী পরবর্তী সময় যখন আমরা দেখলাম ইংরেজরা ভারতবর্ষে ক্ষমতা দখল করলো তারা বিভিন্নভাবে ভারতের রাজাদের পরাজিত করে কীভাবে ভারতে তাদের শাসনব্যবস্থা কায়েম করেছিলো এবং তারা কর্মশ্য ভারতকে কীভাবে লুট করেছিলো সেই ব্যবস্থা আমরা দেখেছি সেই সঙ্গে ভারতবর্ষের পুরো ভারতবর্ষকে কীভাবে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলো তা আমরা দেখেছি সেই সঙ্গে দেখেছি পরবর্তী সময় ভারতের বিভিন্ন জাতীয়তাবাদীগন কীভাবে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিলো এবং এই সমস্ত আন্দোলনের পর নেতাজীর আজাদ হিন্দ ফৌজের আন্দোলন সম্পর্কে আমরা জেনেছি এবং কীভাবে তারা শেষ পোযন্ত এই সমস্ত দেশ প্রেমিকরা ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত কোত্তে সক্ষম হয়েছিলাম সেই সম্পর্কে আমরা জেনেছি তাই এই বইটি আমার খুব ভালো লাগে এবং লেখক যে বইটা লিখেছেন তাতে তিনি খুব স্পষ্টবাদী কোনো পক্ষপাতিত্ব করেন নি তার জন্য তার বই আমার খুবই পছন্দ এবং তাকেও আমার খুব পছন্দ